হ্যালো হ্যাঁ মা কেমন আছো ও হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তো ও ভালো আছে হ্যাঁ বলছি তুমি বলছিলে যে শুক্রবারে আন্দুলে শিব মন্দিরে পুজো দিতে যাবে তা তুমি কি যাবে পুজো দিতে হ্যাঁ হ্যাঁ তুমি তো বলছিলে আচ্ছা তাহলে না তুমি পুজো দিতে যাবে যখন তাহলে আমারও একটু ইচ্ছা হচ্ছে তাহলে আমিও একটু পুজো দিতাম যাবো ভেবেছিলাম অনেক দিন যাওয়াও হয় না তাহলে একসাথে পুজো দেওয়া হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওই জন্যই তোমাকে ফোন করলাম যে দাঁড়াও ওই জন্য জানাই তাহলে একসাথে চলে যাবো ভালো হবে তাহলে তো দুধ বা ফুল বেলপাতা এইগুলোর জোগাড় ঠিক আছে আমার অসুবিধা হবে না আমি এইগুলো এখান থেকে জোগাড় করে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফুল হ্যাঁ হ্যাঁ এইগুলো জোগাড় করে নিতে পারবো অসুবিধা হবে না বা দুধটা আমি বলে রাখবো এখানে আমাদের পাশে পাওয়া যায় আগের দিন বলে রাখলে ওরা দিয়ে দেবেন পুজোর দিন অসুবিধা হবে না আমি নিয়ে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ অসুবিধা হবে না নিয়ে যাবো তা আর বাড়ির থেকে আর কে কে যাবে না কি আর কেউ যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা তাহলে ওই শুক্রবার দিন তুমি একটু কটা সময় টাইমটা আমাকে একটু এক্স্যাক্টলি বলে দিও তাহলে আমাকে তো টাইম মতন বেরোতে হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাহলে ভালোই হবে হ্যাঁ সময়টা জেনে নিলে ভালো হবে ঠিক ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ আমি এখন রাখছি তাহলে তুমি তাহলে আবার পরে কথা হবে আর ওই দিন তো যাচ্ছিই দেখাই হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সব কিছু আমি মনে করে নিয়ে নিয়েই যাবো অসুবিধা হবে না আচ্ছা হ্যাঁ তাহলে বাদ বাকি জিনিসগুলো আমি নিয়ে নেবো অসুবিধা হবে না তাহলে এখন রাখছি তাহলে হ্যাঁ